আমি ছাড়া আমার পরিবারের আমার বাবাও ভীষণ বাগান করতে ভীষণই আগ্রহী কেননা আমি বাবার কাছে শুনেছি বাবা যখন খুব ছোটো ছিলো তখন থেকে না কি বাবা ভীষণভাবে ফুলের গাছ লাগানো বা অন্যান্য ফলের গাছ লাগানো এগুলো লাগাতে না কি খুব ভালোবাসত কোথাও কোনো জায়গায় গেলে সেখান থেকে একটা ফুলের গাছ কিনে আনা বা কারও বাড়ি থেকে যদি কোনো ফুল গাছ চারা যদি থাকত সেখানে থেকে নিয়ে আসত বা কোনো ফলের গাছ যদি থাকত সেখানে থেকে নিয়ে আসত নিয়ে এসে সেগুলো বাড়িতে লাগাত এবং আমি সেম আমি আমার বাবার মতো আমারও ভীষণ ভালো লাগে আমি দেখেচি কোথাও আমি যদি কোথাও যাই তো সেখান থেকে আমার যেটা সব থেকে বেশি পছন্দ হয় সেটা হচ্ছে কোনো ফুলের গাছ আমি লাগিয়ে মানে নিয়ে আসি বাড়িতে নিয়ে এসে আমার বাড়িতে ভীষণ সুন্দরভাবে সেগুলোকে সাজিয়ে রাখি বা লাগাই এছাড়া আমার মা সেও দেখি গাছপালা বা বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো যেমন কিছু বেগুন গাছ বা ঢ্যাঁড়স গাছ উচ্ছে গাছ এরকম যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজি গাছ লাগানো এগুলো দেখি আমার মাও ভীষনভাবে লাগায় এবং ভীষণভাবে সেগুলোকে মানে আদর যত্ন করে যাতে কোনো রকমভাবে কোনো পোকা না লাগে বা কোনো ছাগল গরুতে যাতে সেগুলোকে না খেয়ে ফেলে তার জন্য মাও এগুলো দেখি সারাক্ষণ সব কিছু দেখে শুনে রাকে এবং যাতে গাছগুলো না নষ্ট হয়ে যায় ঠিকঠাকভাবে জল দেওয়া এগুলো আমার মাও ভীষণ করে